একবার তামিলনাড়ু ঘুরতে গিয়েছি আমার স্বামী আর আমি সেখানে যেতে হলে ট্রেনে উঠে যেতে হয় ট্রেনে যেতে যেতে অনেক কিছু দেখা যায় যে বিভিন্ন রকমের মন্দির বা নদী বা যেতে যেতে তামিলনাড়ুতে বিভিন্ন রকমের পাহাড় আছে বড় বড় সে পাহাড়ে উঠতে গেলে যে কোনোভাবে ওঠা যায় না বা সেখানে বহু রকম কোম্পানি আছে সে কোম্পানিতে বিভিন্ন রকমের কোম্পানি বিভিন্ন রকমের কাজ হয় দেখা যায় যে এমন একটা কোম্পানি যে সে কোম্পানিতে সেই কোম্পানিতে শুধু মানে কাজ হয় মেশিনের কাজ বা ছেঁড়া কাপড়ের টুকরো সেই কাপড়গুলো শুধু বাছতে হয় আলাদা করে করে করে সেগুলো ভাগে ভাগে রেখে সেগুলো মেশিনে ফিনিশিং করে সেগুলো তুলো হয় সেগুলো ওগুলো বিভিন্ন দেশে চলে যায় এবং আরও কোম্পানি দেখা যায় যে এক এক কোম্পানিতে নেটের কারবার তারা নেট নিয়ে নেট দিয়ে নেট সেলাই করে করে মশারি বানায় বানিয়ে সেটা হলো যে টেলর বলে সেটা সেই টেলরেরও বিভিন্ন জায়গার লোকেরা কাজ করে বিভিন্ন কোম্পানিতে কাজ করে বিভিন্ন জায়গার লোক আরও কোম্পানি দেখা যায় যে ম্যাডাম সেখানে সে কোম্পানিতে বহুরকম বিছানার চাদর ও ছেলেমেয়েদের জামাকাপড় তৈরি হয় বা ইট ভাটা দেখা যায় কম ইট ইট ভাটা দেখা যায় সেখানে ইট তৈরি হয় বা ভাটার কাজ যেখানে বলে সে ভাটায় কাজ হলো ইট ইট বালি এই বালি পাথর সিমেন্ট পাউডার এগুলো মিক্স করে গা মেশিনে ফেলতে হয় সেটা ফিনিশিং হয়ে একটা মিশিয়ে দেয় সেটা ইট হয় হওয়ার পরে সেই ইটটা হয়তো দেখা যাচ্ছে সেই ইটটা ধরে এক ঘরের মধ্যে সাজিয়ে রাখতে হয় রেখে সেই ইটগুলো সেই ইটগুলো দেখা যাচ্ছে আবার কোম্পানিতে চেম্বার আছে সেই চেম্বারে জল দিয়ে সেই চেম্বারের মধ্যে সাজিয়ে রাখে রেখে সেই ইটগুলো আবার পরে আবার সেই ইটগুলো সেই জল সরিয়ে দিয়ে সেই ইটগুলো তুলতে হয় তুলে সেই ইটগুলো আবার সেখানে আঁটতে দেয় আটটিতে সাজিয়ে সাজিয়ে রাখে এবং সেই ইটগুলো বিভিন্ন গাড়িতে করে সেই ইটগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায় দেখা যায় যে বহু লোক কাজ করছে কেউ আটটি থেকে দিচ্ছে ছুঁড়ে গাড়িতে কেউ ধরে নিচ্ছে কেউ সাজিয়ে দিচ্ছে আবার দেখা যায় যেখানে ইটগুলো নিয়ে যাচ্ছে সেখানে সেখানে সেই ইটগুলো আবার যেভাবে তোলা হয়েছে সেইভাবেই আবার নামিয়ে দিচ্ছে এবং

গেলে সেখানে বিভিন্ন রকমের মন্দির বা বিভিন্ন রকমের পশু পাখি দেখা যায় তামিলনাড়ুতে দেখার অনেক কিছু আছে অনেক কিছু আছে এবং দেখা যাচ্ছে যে ট্রেনে করে পাথরও নিয়ে যাচ্ছে এক কোম্পানি আছে সেই কোম্পানিতে পাথর ফিনিশিং হয় পাথরগুলো জে সি বিতে করে ধান ভাঙানো হলের মতো সেই হলেই জে সি বিতে করে ওপর থেকে ঢেলে দেয় দেওয়ার পরে বিভিন্ন হলার আছে বিভিন্ন রকমের সেই হলারে ছোট ছোট এক ধরনের পাথর হয়ে আসে বড় এক ধরনের হয় তার পরে মাঝারি সব রকমের পাথর হয় সেখানে পাথর ফ্যাক্টরিতে যারা কাজ করে সেখানে তাদের দেখার মতো থাকে না তারা মুখে ব্যান্ডেজ দিয়ে কাজ করে তাদের গা পা সব সারা শরীর সাদা হয়ে যায় একদম পাথরের গুঁড়োয় এগুলো আমরা দেখেছি ঘুরতে গিয়ে সেখানে দেখা যায় যে পাথর যেখান থেকে তুলছে জে সি বিতে করে সেখানে বিশাল একটা গর্ত হয়ে যায় পুকুরের মতো সেই তলা থেকে পাথর যখন তোলে তখন দেখা যায় যে একটা গাড়ি ছোট্ট পিঁপড়ের মতো উঠে আসছে আর মানুষগুলো খুব ছোট্ট ছোট্ট দেখায় এরকমও দেখেছি বা আরও দেখেছি যে চিচিং মোড় পাহাড়ে গিয়েছি কিন্তু দূর থেকে দেখেছি যে কত মানুষ ওর ওপরে উঠছে ওর ওপরে গাড়িগুলো চলছে ছোট ছোট মানুষগুলো নেমে যাচ্ছে ছোট ছোট দেখাচ্ছে আর সেখানটায় আমরা ঘুরতে গিয়েই অসুবিধার কারণে আমরা সেই পাহাড়টার ওপরে সেই মন্দিরটার ওপরে উঠতে পারিনি সেখানে আমরা গল্প শুনেছি সাইটের লোকের কাছে যে সেখানে বল খেলার জায়গা আছে বা সেখানে খাওয়ার জায়গা আছে বা সেখানে যখন গাড়িতে উঠতে হয় এক টানা গাড়ি থেকে গাড়িতে ওঠা যায় না জিরণ খোলা আছে জিরিয়ে জিরিয়ে সেখান থেকে উঠতে হয় উঠে সেখানে সব রকম খেলার জায়গা আছে সব রকম পজিশন আছে খাওয়া দাওয়া আবার সেখান থেকে নামতে হলে জিরিয়ে জিরিয়ে নামতে হয় একটানা নামা যায় না খুব কষ্টকর হয়ে যায় আর আরও কত কিছু দেখ দেখেছি